না গো আমি একা কখনও বাইরে ভ্রমণ করি না আমি আমার স্বামীকে নিয়ে বা পরিবারদের নিয়ে তবে আমি ভ্রমণ করতে বার হই একদিন আমার স্বামী বলছে চলো দিকিনি আজ তো শ্রাবণ মাস তারকেশ্বর থেকে ভ্রমণ করে আসি ও যাবে বলছিল তা চলো তবে যাই বলে ট্রেনে করে যাচ্ছি ট্রেনে উঠেছি কি ভিড় প্রচণ্ড ভিড় সে মানে লোক কি আমি তো মানে সাইড দিতে পারছি না তবু লোক চলো চলো দিদি সরো সরো আমি উঠবো আমি উঠবো করছে ওই ভিড়ের মধ্যে স্বামীকে নিয়ে পরিবারদের নিয়ে সব গেলাম সেখানে গিয়ে ট্রেনে থেকে তো যাহোক করে নামলাম নেমে এবার খানিকটা হেঁটে হেঁটে গেলাম গিয়ে দেখলাম বাবার মন্দির দেখা যাচ্ছে সেখানে গিয়ে এবার স্বামী বলছে কি গো এবার কি করবো বলে তা কি করবো তুমি এ করো একটু বাবার জন্য প্রসাদ নাও বলে আমি একটু সন্দেশ কিনে নিলাম স্বামীও নিল নিয়ে দু জনায় গেলাম আর দুটো ঘট নিলাম ঘটে ওই যে বাবার মাথায় দুধ বা ওই জল যে ঢালতে হয় ওই নিয়ে মন্দিরে গেলাম মন্দিরে গেছি সেখানে কি ভিড় ভিড় মানে প্রচণ্ড ভিড় কত লোক বলি বাবা এ কি কাণ্ড এত ভিড় কি করা যাবে কি করে বাবার মাথায় গিয়ে জল ঢালবো আমার স্বামী বলছে তুমি লাইন দাও না তুমি আমার পিছনে লাইন দাও আমি বলি না বাবা আমি তোমার পিছনে দাঁড়াবো না আমি আগেই দাঁড়াই বলে আমি কী করলাম ওনার থেকে আমি ওনার সামনে দাঁড়ালাম আর হইছে যাচ্ছি আর যেতে যেতে সবাই একবার করে যে ভোলে বাবা ভোলে বাবা করছে তা আমিও বললাম তাদের সাথে সাথে যখনই ভোলে বাবা ভোলে বাবা করছে তখন ঠেলা কি একটা করে ঠেলা দিচ্ছে এক হাত করে দূরত্ব চলে যাচ্ছি ভালো এরকম যেতে যেতে ও বাবা খানিকটা বাদে দেখি না আবার ভোলে বাবা বলছে এমন সময় স্বামীর মাথার পিছনে যারা ছিল তার ঘটে ওই যে দুধ বা গঙ্গা জল ছিল স্বামীর মাথায় পুরো ঢেলে দিল দিতে বলে এই যে গো এই যে গো এখানেই তো আমি তো বাবা ভোলানাথ হয়ে গেলাম আমাকে তো দুধ আর গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিল আমি বলি অ্যাঁহ বলে এই দেখো না আমার পাঞ্জাবী ধুতি সব ভিজে গেল খালি এ বাবা যাহ্ বলে দেখো আমি মনে হয় বাবা হয়ে গেলাম বাবা ভোলানাথ এরকম হচ্ছে হাসি এবং হচ্ছে তারপরে কোনোরকম ভিতরে গেলাম ধীরে ধীরে গিয়ে বাবার মাথায় জলটুকু ঢাললাম ঢেলে তারপরে আমরা নমস্কার করে বাড়ি ফিরে এলাম